গ্রামীণ সম্প্রদায়ে শুরু হওয়া ব্যবসার মধ্যে যেরকম পশুপালন পশুপালন অনেক ক্ষেত্রে এখন লাভদায়ক হয়েছে যেমন গোরু ছাগল ল হাঁস মুরগি ইত্যাদি এগুলোকে পালিত করে সেগুলো থেকে ব্যবসা করে আয় উন্নতি হচ্ছে তো সেই কারণে ব্যবসা নিয়েই ব্যবসা করছে এবং অনেক সফল হচ্ছে তারা চার পাঁচটাতে বাচ্চা বাচ্চা নিয়ে নিয়ে আসছে সেগুলোকে প্রতিপালন করছে তাদেরকে যত্ন করছে বড় করছে এইভাবে তারা এক দিন বড় করছে সেখান থেকে আরও অনেক পশু পাচ্ছে সেই সেইখান থেকে তারা অনেক লাভদায়ক লাভবান হচ্ছে এবং লাভদায়ক ব্যবসা হিসেবে ভাবছে কারণ অল্প ব্যয়েতে কম খরচসাপেক্ষ তাই মানুষ এইগুলো নিয়েও গ্রামীণ ব্যাপারে পশুপালন নিয়ে তারা উদ্যোগী হচ্ছেন এবং সফল হতে পারছে